হ্যালো জিওমেট কথা বলছেন জিওমেটে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটা খারাপ এসেছে সেই শাড়িটা আমি ফেরত করতে চাই কীভাবে আমি ফেরত করবো

ঠিক আছে আমি পেমেন্ট করেছিলাম কিন্তু পেমেন্ট আটকে গেছে কারণ আমার শাড়িটা খারাপ আসার কারণে আমি পেমেন্ট করছি না কোনো ছেলেকে পাঠান এখানে যাতে আমার শাড়িটা বদলে নিয়ে যায় এবং অন্য শাড়ি দিয়ে যায়

যাতে সেই শাড়ি ভালো হয় তার ব্যবস্থা করুন